হুগলি জেলার কিছু পরিবেশগত উদ্যোগ বা স্থানীয় সংরক্ষণ যেমন বিভিন্ন রকমের ফার্ম তা প্রাণীর বা ফসলের এছাড়াও কিছু গাছের নার্সারি বিভিন্ন রকম নার্সারি ইত্যাদি এই উদ্যোগগুলি বিভিন্ন রকম চ্যালেঞ্জের বা সাফল্যেরও মুখোমুখি হয়েছে এই উদ্যোগগুলি একদিকে যেমন সাফল্য লাভ করেছে তেমনই একেক একদিকে এগুলি বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যারা এই সমস্ত উদ্যোগের ভালো চান তারা এর প্রতি সমর্থন জানিয়েছেন এবং যারাই খারাপ চান তারা এর এর প্রতি এর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন আমি এই আমি আমার এলাকার সমস্ত পরিবেশের যত্ন নিতে চাই যেমন বিভিন্ন সংরক্ষণ পরিবেশগত উদ্যোগ চ্যালেঞ্জ সাফল্য প্রভৃতির উপরের প্রভাব নিয়ে একটা জনচেতনা সৃষ্টি করতে চাই শব্দদূষণ ব্যবস্থাপনা বায়ুর গুণমান ব্যবস্থাপনা শিল্পের বর্জ্য জল ব্যবস্থাপনা ইত্যাদির উপর এই সমস্ত উদ্যোগের যে নেতিবাচক প্রভাব ইতিবাচক প্রভাব রয়েছে সেইগুলি বিভিন্ন জনসমক্ষে তুলে ধরতে চাই